প্রথাগত সাঁতার থেকে পেশাদার সাঁতার অনেকটাই আলাদা সাধারণত প্রথাগত সাঁতারটা যেটা হয়ে থাকে সেটি আমরা নিজেদের আনন্দ উপভোগের জন্যই করে থাকি কিন্তু পেশাদার সাঁতার হল একটি কঠিন ব্যাপার এতে নিয়মিত অভ্যাস করতে হয় এবং সাঁতারের অভ্যাসটাকে অবিরত চালিয়ে যেতে হয় পেশাদার সাঁতার এ কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথাগত সাঁতারও গুরুত্বপূর্ণ দুরকম সাঁতারই শরীর মন অত্যন্ত ভালো থাকে সতেজ থাকে আমাদের শরীরিক বিকাশের দিকে আমরা অনেক রকমের উজ্জ্বলতা দেখতে পাই এ কারণে দুই রকম সাঁতারই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রথাগত সাঁতার সাধারণত আমরা নিজেদের আনন্দের কারণেই করে থাকি প্রথাগত সাঁতারে কঠিন বা সে সমস্ত ধরনের নিয়মকানুন অনেকটাই কম কিন্তু পেশাদার সাঁতারের দিকে দেখতে গেলে সেই সাঁতার অনেকটাই কঠিন সেই সাঁতার নিয়মিত অভ্যাস করতে হয় এবং তাতে কখনো কোনোরকম ব্রেক আনা চলে না তাই পেশাদার সাঁতার প্রথাগত সাঁতারের থেকে অনেকটাই আলাদা হ্যাঁ আমি নদীতে একবার সাঁতার কাটার অভ্যাস করেছিলাম আমি সাঁতার প্রথমে জানতাম না ঠিকই কিন্তু আমার বাবা আমাকে সাহায্য করায় আমি প্রথমবার সাঁতার কাটতে পেরেছিলাম তারপরে বহুবার পুলে সাঁতার কাটার চেষ্টা করেছি এভাবে ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে এখন আমি অনেকটাই সাঁতার কাটতে পারি এবং আমি চাই যাতে ভবিষ্যতে আমি পেশাদারি সাঁতারের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি